দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস কী এবং বছরের পর বছর ধরে এটি কীভাবে বিবৃত হচ্ছে প্রাচীন সময়ে প্রধান ঘটনা আধুনিক উন্নয়ন এইসব এই জেলা থেকে কী এই জেলা থেকে অনেক বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব আছে যারা পাল মৌর্য সাম্রাজ্য ভারতীয় স্বাধীনতা আন্দোলন ইত্যাদি ইত্যাদি এই বলতে গেলে এখন বিশেষ অনেক সময় লাগবে কিন্তু দক্ষিণ দিনাজপুরে মানে বলার সম্পর্কে অনেক কিছু